অত্যন্ত পরিতাপের বিষয় যে বিগত সপ্তাহে আসানসোল পুস্তকালয় থেকে যে বইটা আমি কিনেছিলাম সেই বইটার আদ্যপ্রান্ত প্রায় সবই ভালো কিন্তু বইটার মুদ্রণ কোয়ালিটি বা মুদ্রণ পারিপাট্য এটা একটু মানে মুদ্রণ দোষে দুষ্ট বলা গেলে ভালো হয় সুতরাং পরবর্তী সময়ে আসা এখান থেকে কোনো বই কিনলে আমাদের সকলেরই সচেতন বা সতর্ক থাকা উচিত যে মুদ্রাণজনি মুদ্রণজনিত প্রমাদ যেগুলো বইয়েতে রয়েছে সেগুলো থাকলে একটা বইয়ে পাঠ করার পর যে রসস্বাদনের প্রশ্নটা থাকে সেখানে কিছুটা ব্যাঘাত বা বাধাপ্রাপ্ত হয় যার ফলে রসবোধের অভাব ঘটে যেতে পারে এটা আমি বাড়িতে গিয়ে দেখলাম কিন্তু এটা আশা করা যায়নি তাই এটা একটা পরবর্তীকালে আমার এবং সংশ্লিষ্ট চেনা পরিচিতদের মধ্যে এই দোকানের এই বই কেনার ব্যাপারে উৎসাহটা কিছুটা উৎসাহে কিছুটা ভাঁটা পড়বে এটা খুবই খারাপ লাগলো সেটা আমি মানে আশা করা যায়নি